প্রযুক্তি প্রযুক্তি এবং ইন্টারনেটের উত্থানের সাথে বাংলা ভাষার ব্যবহার অনেকটাই পরিবর্তিত হয়েছে আমরা গ্রাম্য ভাষায় ছোটো থেকে গ্রাম্য ভাষা শিখেও ঠিক গ্রামের গ্রাম অঞ্চলে বসবাস করা মানুষেরা গ্রাম্যভাষায় শিখে থাকে তবে ইন্টারনেট ও ইন্টারনেট আসার পর মোবাইল এবং বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন ভাষা বাংলা ভাষার শিখে থাকে বেশি বেশিভাবে যেটা জানিয়ে নাম সেটাও জানতে পারে এভাবেই পরিবর্তিত হতে হতে পরিবর্তিত হয়েছে